আমাদের এখানে খেলাধুলার চল তো খুব বেশি তো প্রায়ই দিন মানে কোনো ছোটো খাটো হোক বা বড়ো টুর্নামেন্ট ওগুলি আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা বা মেয়েরা খেলা করতে আসে তো সেগুলোতে বিভিন্ন ধরনের জাতীয় আন্তর্জাতীয় খেলা হয় তো যেমন ম্যারাথন দৌড় সেখানেও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা আসে অংশগ্রহণ করে তারপরে এখানে বিভিন্ন ধরনের ফুটবলের জন্য ক্রিকেটের জন্য বিভিন্ন ধর টুর্নামেন্ট আয়োজন হয় সেখানেও অনেক ছেলেরা আসে আসে এবং যোগদান দেয় এবং যখন যেতে যেই টিম যেতে তাদেরকে বিভিন্ন ধরনের একটা ট্রফি ট্রফি দেওয়া হয় বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণও করা হয় তো যেই সব ধরনের ফার্স্ট সেকেন্ড থার্ড সব ধরনের ইয়ের জন্য সব ধরনের মানে যে জিতবে যে ফার্স্ট সেকেন্ড হবে সবারের জন্যই মানে ই পুরস্কার থাকে